আমি মনে করি যে আগের প্রজন্ম ছোটদের চেয়ে বেশি ধার্মিক ছিল কারণ আগেকার দিনে ছোটরা মা বাবা দিদাদের সঙ্গে ঠাকুর দেখতে যেত পাড়ার কোন কীর্তন বা পুজোতে ছোটরা সবাই মিলে মজা করত কিন্তু এখন তা লক্ষ্য করা যায়না কারণ এখনকার ব্যস্ততার দিনে কারুর সময় হয়না ছোটদের ধর্মীয় অনুষ্ঠান বা মন্দিরে নিয়ে যাওয়ার ধর্মীয় পুজো সম্পর্কে কোন ব্যাখ্যা করার জন্য তাদের তেমন সময় থাকেনা এই পরিবর্তনই আজকালকার ছোটদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়